হ্যাঁ বলুন আপনি কে বলছেন হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে হ্যাঁ এসি আছে এসির কীরকম গাড়ি দরকার আপনার ছোটো না বড়ো ঠিক আছে হয়ে যাবে অসুবিধা নেই কবে যাবেন তারিখটা জানাবেন ঠিক আছে ম্যাডাম পুরী এমনি যাওয়ার জন্য আপনার কস্টলি একটু বেশি লাগবে কারণ বারো জন তো কুড়ি হাজার টাকা ধরে রাখুন আর সাইটসিইং দেখলে আরেকটু বেশি দিতে হবে কারণ এসিতে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা ধরে রাখুন আপনার পড়বে টোটাল খরচ আর খাওয়া দাওয়া কি আপনি নিজেরা করবেন না আমার আমাকে ব্যবস্থা করে দিতে হবে আপনাদেরই তাহলে খাওয়াবেন ঠিক আছে তাহলে ওই চব্বিশ হাজার টাকা দেবেন এক হাজার টাকা কম করে দিচ্ছি কোনো অসুবিধা হবে না তারিখটা কবে কবে যাবেন আপনারা সকালে না বিকেলে আচ্ছা আপনারা কোথায় উঠবেন গোঁসাইবাজার না টাউন ঠিক আছে আপনারা পৌঁছে এবার ড্রাইভারকে আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেব আপনি কনট্যাক্ট করে নেবেন আর হ্যাঁ বলুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালোভাবে ঘুরুন অসুবিধা হবে না কোনো আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে না আমাকে ফোন করবেন আমি সব ব্যবস্থা করে দেব হ্যাঁ হ্যাঁ ওইদিক দিয়ে কোনো আপনাকে চিন্তা করতে হবে না অসুবিধা হবে না ঠিক আছে ম্যাডাম হ্যাঁ এই কনট্যাক্ট নাম্বারে এই কনট্যাক্ট নাম্বারটা আপনার তো ঠিক আছে আমিও সেভ করে রাখলাম অসুবিধা হলে হ্যাঁ ঠিক আছে ভালো ঠিক আছে ম্যাডাম ওকে থ্যাংক ইউ হুম হুম